হ্যাঁ বলুন হ্যাঁ বলা আছে তো হ্যাঁ হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হুম আচ্ছা আচ্ছা ঠিক আছে

শুধুমাত্র এগুলো করলেই তো হবে না সেদিন আমাদের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের স্বাধীনতা দিবসের তাৎপর্য সম্পর্কে একটু বাচ্চাদের বললে ভালো হয় তার একটা প্রস্তুতি নিতে হবে তার একটা প্রস্তুতি নেওয়া যায় আর অনুষ্ঠান শেষে বাচ্চাদের কিছু জলযোগের ব্যবস্থা করতে হবে করতে হবে এবং হ্যাঁ জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যবস্থা করতে হবে আর ছাত্র ছাত্রীদের নির্দিষ্ট সময়ে উপস্থিত হতে হবে হ্যাঁ এরকম একটা নির্দেশিকা জারি করে দিতে হবে আর নির্দেশিকার মধ্যে নির্দেশিকার মধ্যে এটাও লিখতে হবে যে এটা প্রত্যেক ছাত্র ছাত্রীর অবশ্য পালনীয় কর্তব্য সেই জন্য প্রত্যেক অভিভাবক বা অভিভাবিকাদের এ বিষয়ে সচেতন করে দেওয়াও আমাদের অত্যন্ত জরুরি কাজ বুঝেছ হুম

হ্যাঁ হ্যাঁ

উপস্থিত হ্যাঁ ভাবা